হ্যাঁ আমি এরকম একটি গেম খেলেছি যেটা খেলতে গিয়ে আমি বিশেষভাবে হতাশাজনকও হয়েছি এবং গেমটি সত্যি বলতেই খুব কঠিন গেমটির নাম হচ্ছে ডেটিং ওভারহেড বলে একটি গেম আছে এই গেমটা কম্পিউটারেও খেলা যায় এবং এখনকার দিনে ফোনেও খেলা যায় দেখেছি কিন্তু আমি যখন খেলতাম তখন শুধুমাত্র কম্পিউটারেই খেলা হতো খেলা যেত যাই হোক গেমটা দেখতে গেলে খুবই সোজা মনে হবে কিন্তু খেলার সময় যেভাবে খেলার যে কৌশল সেটা খুবই কঠিন মানে গেমটা কোনো অন্য কোনো গেমে এমনি যদি হেরে যাই বা হয়ে যায় তা সেখান দিয়েই আবার শুরু হয় কিন্তু এই গেমের গেমটাই এরকম যে যদি একবার মানে লোকটাকে তুলতে হয় আস্তে আস্তে আস্তে করে তুলতে হয় খেলার মাধ্যমে এবং যদি একবার লোকটা পড়ে যায় তো একদম স্টার্টিং দিয়ে স্টার্ট করতে হয় গেমটার এই ব্যাপারটাই খুবই হতাশাজনক এবং কঠিন বলে মনে হয় এবং এরকম হয়েওছে আমার সাথে একটা লেভেলের পরে গিয়ে হয়তো পড়ে গেল এবং আবার প্রথম দিয়ে শুরু করতে হয় এবং যেই লেভেলগুলো মানে কমপ্লিট করতে এমনিই অনেক সময় লেগেছিল সেগুলোকে আবার খেলা ভেবেই হতাশাজনক হয়ে পড়তাম এবং এটাকে পরিচালনা করি আমি ওই মানে গেমটা কমপ্লিট করার খুব ইচ্ছা ছিল যেহেতু কঠিন ছিল এবং খুব কম লোকই কমপ্লিট করেছেন তাই জন্য কমপ্লিট করার জন্য আমি বহুবার চেষ্টা করি এবং এই চেষ্টা করতে করতে আবার পড়ে যেতে যেতে এরকমভাবেই গেমটা এক দিন কমপ্লিট হয়ে যায় তবে বলতে গেলে গেমটা সত্যিই হতাশাজনক এবং কঠিন